হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ চলুন না তবে আমারও তো ক দিন ধরে মন খারাপ হয়েছে মনে হচ্ছে কোথাও একটু গিয়ে বেড়িয়ে আসি হ্যাঁ দেখুন তাহলে একটা মন্দিরে যাই হ্যাঁ চন্দ্রকোণা রোডে একটা সিদ্ধেশ্বর মন্দির আছে পাথরের তৈরি হ্যাঁ খুব জাগ্রত মন্দির তাহলে সেইখানে একদিন গিয়ে বেড়িয়ে আসি চলুন হুম তাই হবে হ্যাঁ আমারও হ্যাঁ আমারও হ্যাঁ না আমারও স্বামীকে বলি আমার ছেলেমেয়েকেও বলি তাহলে একদিন ছুটি নিয়ে সবাই মিলে দুটো ফ্যামিলিতে গিয়ে একসঙ্গে একটু বেড়িয়ে আসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে কুপন দেওয়া হয় হ্যাঁ টাইমের আগে বারোটার আগে গিয়ে কুপন কাটা হয় সেখানে যদি আমরা কুপন কাটি তাহলে আমাদের দুপুরবেলার খাবারটা ওখান থেকেই আমরা পেয়ে যাব হ্যাঁ এক্কেবারে সকালবেলা আমরা স্নান টান করে হ্যাঁ একটু পুজো টুজো দেব পুষ্পাঞ্জলি দেব হ্যাঁ আর চারদিকটা বেরিয়ে ঘুরে দেখব

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ওখানে প্রচুর দেবদেবীর মূর্তি আছে গোটাটাই দেবদেবীর মূর্তি পাথরের তৈরি একবারে পুরো রামায়ণটার কাহিনিটা আপনার পাথর দিয়ে ফুটিয়ে তোলা আছে হ্যাঁ আপনার দেখতেও খুব ভালো লাগবে চলুন তাহলে একদিন গিয়ে বেড়িয়ে আসি হুম হুম হুম আর আমাকে ডেটটা জানাবেন তাহলে কবে যাবেন আমাকে আগের দিন বলবেন

হুম হুম হুম হুম হ্যাঁ ছেলেমেয়েরও স্কুল ছুটি থাকবে সেরকম দেখে একটা হুম দেখে তাহলে আমরা ঘুরে আসব হ্যাঁ হ্যাঁ তাহলে ওই কথাই রইল

হ্যাঁ ফোনেই যোগাযোগ করে নেব রাখছি তাহলে